কি সিমেন্ট দোকান বলছো কি কি সিমেন্ট আছে আপনার দোকানে কনটার কী রকম বাজেট ভালো কোনটা হবে ঘর করবো তো ভালো দেখে করতে হবে তাহলে ওটা হবে তাও আশি বস্তা কত বস্তা করে পড়বে এক একটা বস্তাতে কত করে পড়বে আর অম্বুজা আম্বুজা সিমেন্ট কীরকম রেট আছে অম্বুজাটাও প্ল্যাস্টারের কী সিমেন্ট আছে প্ল্যাস্টারের কী সিমেন্ট আছে ও কিছু টাকাও কীরকম যাক কিছু কিছু টাকা কম দেবো আর কিছু টাকা পরে দেবো ধার রাখবে তো